প্রথমত আমি মনে করি না আমাদের ভারতের সরকারি ভাষা হিন্দি আমি ছাড়াও আমাদের ভারতের অনেক অনেক লোকই তা মনে করেন না যে আমাদের জাতীয় ভাষা হিন্দি কারণ হিন্দি তখন একমাত্র জাতীয় কংগ্রেসের আমলে সেই ভাষাকে হিন্দি হিন্দিকে সরকারি ভাষা বলে মেনে নেওয়া হয়েছিলো কিন্তু অনেক মানুষই আছেন যেমন বিশেষ করে দক্ষিণ ভারত এবং উত্তর ভারতের কিছু কিছু মানুষরাও তার প্রতিবাদ করেছিলেন এছাড়া হিন্দি ভাষাকে আমার শ্রুতিমধুর বলে মনে হয় না বাংলা ভাষার তুলনায় তা অনেক ক্ষেত্রেই শ্রুতিকটু বাংলা ভাষা অনেক দিক থেকে উন্নত বাংলা ভাষা হিন্দি ভাষারও আগে উৎপন্ন হয়েছে তাই বাংলা ভাষাকে আমি হিন্দি ভাষার থেকে অনেক এগিয়ে রাখবো